হ্যালো কেমন আছো হ্যাঁ কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি শুনলাম তুমি নাকি আসবে আজকে হ্যাঁ হ্যাঁ এসো এসো কখন আসবে বলো তো কটা নাগাদ ও তাহলে রাতে তো এখানেই খাবে না ডিনারটা আচ্ছা আচ্ছা তুমি বলো তোমার কি কি পছন্দ তাহলে রান্নাবান্না করে রাখবো ঠিক আছে পটলের দোরমা সাথে আর কি কি বানাবো বলো তোমার তো লুচি তো ভাল্লাগে লুচিও বানিয়ে দিই ও তাহলে কি বানাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে পটলের দোরমা আর পারলে একটু চিকেনও রেঁধে রাখি আচ্ছা ঠিক আছে বেশ হ্যাঁ তোমার দাদা এখন অফিসে গেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ির সবাই ভালো আছে ও আর তুমি কি করছো হ্যাঁ এখানেও তো প্রচণ্ড গরম হ্যাঁ প্রচণ্ড গরম ওই জন্যই তো তুমি পারলে না এসো তাহলে বিকেল বিকেল দিকে আসো তাহলে একটু বসে আড্ডা করা আড্ডা মারা হবে তারপর খাওয়া দাওয়া হবে হ্যাঁ হ্যাঁ আর আজকে রাত্রে বেলা আর বাড়ি ফিরতে হবে না এইখানেই থেকে যাবে হ্যাঁ এইখানেই থেকে যাবে কি খাবো মোমো নিয়ে আসো পারলে হ্যাঁ না না চিকেন নিয়ে আসো চিকেন মোমো নিয়ে আসবে আইসক্রিম এখানে আছে ফ্রিজে আছে তারপর না হয় খাওয়ার পর আইসক্রিম খাবো আমরা হ্যাঁ তার জন্য বলছি একটু তাড়াতাড়ি আসবে পাঁচটার দিকে চলে আসবে হ্যাঁ আসতেও তো টাইম লাগবে ওটাই করবে তাহলে তুমি কে কে আসবে তোমরা ও আচ্ছা বেশ তাহলে আমি বলে রাখছি বাড়িতে যে তোমরা আসবে হ্যাঁ হ্যাঁ ক পিস নিয়ে যাবে কতজন আমরা খাবো ওই পাঁচ ছয় জন তারমানে ওই চারটে নিয়ে আসলেই অনেক হয়ে যাবে আর গরম তো কেউ খাবে না খুব একটা তখন আমিই না হয় এইখানে না পাশে ভাত বানিয়ে রেখে দেবো যদি কেউ খাও খেয়ে নেবে ওটাই করবো আর গরমে একটু বেশি তেলের জিনিস খাওয়াও আমার মনে হয় যে পরের দিন নাহলে বাথরুমে গিয়ে বসে থাকতে হবে হ্যাঁ ওটাই হ্যাঁ তুমি চারটে নিয়ে আসবে আর মোমো নিয়ে আসবে মোমো দু তিন প্লেট নিয়ে আসলে অনেক হয়ে যাবে

ঠিক আছে তাহলে হ্যাঁ আমি ওই পটলের দোরমা পটল নেই তোমার দাদা কে বলি যে যদি পাওয়া যায় বাজার থেকে নিয়ে আসতে বলি হ্যাঁ হ্যাঁ আনিয়ে রাখবো তোমার জন্য ভালো করে রান্না করে রাখবো হ্যাঁ ঠিক আছে তুমি শোনো সাবধানে আসবে সাবধানে আসবে আর বেরোনোর আগে তখন একবার আমাকে ফোন করে জানিয়ে দিও হ্যাঁ তুমি একবার ফোন করে দিও আমাকে হ্যাঁ ওটাই করো ঠিক আছে তাহলে সাবধানে এসো হ্যাঁ রাখছি